হ্যাঁ হ্যাঁ আমি সন্দীপ বলছি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন কী হয়েছে শোভনদার ও হ্যাঁ বুঝতে পারছি কিন্তু শোভনের কিছু কি হয়েছে হ্যাঁ ও এখন কোথায় শোভন এখন কোথায় শোভন এখন কোথায় তা এখন এখন কি আপনারা হাসপাতালে আছেন ও এখন কেমন আছে মানে ঠিকঠাক সুস্থ আছে না কিছু অন্যরকম ব্যাপার

হ্যাঁ আমরা তো যাবই এখনই বেরোচ্ছি কিন্তু ডাক্তার কি কিছু বলেছে কোনোরকম কিছু প্রবলেম মাথায় আঘাত আরে কিছু কি মানে অন্য কিছু ব্যাপার আর কি ও আচ্ছা হুম তো তো স্যার আমাকে ক্ষমা করবেন আপনাকে একটা কথা বলতেই হয় বলছি আপনারা কীভাবে কী গাইড দিচ্ছেন যেহেতু খেলার একটা মাস্টার আছে ক্লাস আছে সেখানের একটা মাস্টার আপনারা কীভাবে কী গাইড করছিলেন যে আমাদের বাচ্চাটা এভাবে পড়ে গিয়ে এরকম আহত হয়

আমি বুঝতে পারছি সে যে খায়নি সেটা আপনাদের কোনোরকম দোষ নেই কিন্তু সে না খেয়ে খাওয়াটা বড় কথা নয় সে যে ছোটাছুটি করছে বাচ্চা ছেলেমেয়ে যেহেতু আপনারা জানেন বাচ্চা ছেলেরা পড়ে গিয়ে কতটা আঘাত হয় এবং আঘাত হলে কী ক্ষতি হয় বাচ্চাদের সেটা আপনারা যেহেতু জানবেন সেহেতু ছোটাছুটি করছে আপনারা সেখানে বাধা দেননি কেন সে বুঝতে পারছি টিফিন করছিলেন কিন্তু যেহেতু ওটার একটা মাস্টার আছে সেহেতু টিফিনে যত টিফিনে টিফিনে ঘোরাফেরা যতই করুক কিন্তু

ঠিক আছে আমি এখনই যাচ্ছি তবে আপনাদেরকেও বলে দিচ্ছি আপনাদেরকেও কিন্তু আমি ছেড়ে কথা বলব না এটা নয় আমি এখন হ্যাঁ সে তো বটেই প্রধান শিক্ষক মশাই তো এটা করবে ঠিক আছে আমি আর যাচ্ছি তাহলে এখন ঠিক আছে